আমার প্রিয় বাংলা প্রবাদ বা বাগধারা হল চোখের সর্ষেফুল দেখা তীর্থের কাক মাছি মারতে কামান দাগা ইত্যাদি আরও অনেক বাংলা প্রবাদ বা বাগধারা আমার প্রিয় রয়েছে